হ্যাঁ আমি একটা ভ্রমণে বলতে আমাদের পুরো ফ্যামিলি আর কি দীঘা যাব তো সেই আর কি দীঘার ভ্রমণে আমাদের এরকম একটা পরিকল্পনা ছিল তো পরিকল্পনা ছিল আর কি হটাৎ করে তো আর দিনটা করা যায় না তো ফ্যামিলিতে সবারই মতামত নেওয়া হলো দিয়ে আর কি একটা দিন করা গেল তো সেই দিন আর কি যাব এরকম ভেবেছিলাম তো মোটামুটি ওই দিনটার দশ পনেরো দিন আগেই ট্রেনের টিকিট কাটব বলে তো দেখা যাচ্ছিল যে টিকিট অ্যাভেইলেবল না মানে টিকিট আর কি সব ফুল হয়ে গিয়েছে বুকিং হয়ে গিয়েছে তো এবার কী করা যায় এবার তো সবাই চিন্তায় আর কি পড়ে গেছিলাম তো কোনো অন্য অন্য ট্রেন আছে উপলব্ধ কি না সেই মানে জানার জন্য সেই সম্পর্কে আমি যে এই আর কি ট্রেনের এজেন্টটা যারা বোঝায় তাদেরকে আমি কল করেছিলাম দিয়ে ওনাদের কল করে ওনারা যথেষ্ট আমাকে সাহায্য করেছিল তো বলেছিল যে আপনারা আপনারা টিকিট মানে আপনি কাটুন এইখান থেকে প্ল্যাটফর্মে তো আপনারা জেনারেল বগি থেকে আপনারা যেতে পারবেন কিন্তু একটু অসুবিধা হবে তো আমরা বলেছিলাম যে হ্যাঁ কোনো অসুবিধা হলে আর কী করা যায় স্লিপারে তো টিকিট নেই তো জেনারেলেই যেতে হবে তো কিছু তো করার নেই তো বললো যে ঠিক আছে আপনারা স্টেশনে আসবেন ওইখানেই টিকিট পেয়ে যাবেন তো এইরকমই আর কি বলেছিল আমাদের ভ্রমণের তারিখটা ছিল জানুয়ারির জানুয়ারির তিন তারিখে তো সেই দিনই ট্রেনের প্রাপ্ত বিশদ অনুরোধ আর কি এরকম আর কি ব্যাপারটা হয়েছিল